আমি আমার অতিথিদের সঙ্গে যতটা পারব নম্র এবং ভদ্র ব্যবহার করার চেষ্টা করব একজন অতিথি আসলে তাকে আগে আমি তা আমার ঘরে নিয়ে গিয়ে বসাব এবং তাদের কী দরকার জল শরবত এবং তারা যদি চা পান করেন তাদেরকে চাও তৈরি করে খাওয়াব তারপরে তারা ওনারা যদি খেতে আমার বাড়িতে অতিথি হিসাবে থাকতে চান খেতে চান আমি তাদেরকে খাওয়ারও ব্যবস্থা করে দেব এবং আমি যা রান্না করব তার ভিতরে আমার প্রধানত থাকবে একটা ডাল ভাজা এছাড়া মাছ মাংস আরো নতুন নতুন অনেক কিছুই থাকে যেমন মোচার ঘণ্ট কচু শাক এসবগুলো আমরা করে থাকি সব সময় আরো তা বাদে আমাদের পল্লি বাংলায় হলে তো আর কথাই নেই পল্লি বাংলায় আমাদের অনেক সবজি পাওয়া যায় যেসব সবজিগুলো আমরা ঘরোয়া কেউ তাড়াতাড়ি খেতে চাই না যেমন লাউয়ের ডাঁটা তারপরে কুমড়োর ডাঁটা পুঁই শাক এগুলো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি এখন তো শীতকাল পড়েছে শীতকালে পুঁই শাকের বিটুলি বিট গাজর মূলো এসবের তরকারিগুলোও আমরা করে থাকি যদি অতিথিরা না খেতে চান সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা চেষ্টা করি এই সব সবজি দিয়ে কিছু কিছু সবজি তৈরি করে খাওয়ানোর এগুলো বিভিন্নভাবেই আমাদের হাতের কাছে থাকে আমরা করে খাওয়াই অতিথিদের